আমার এলাকায় খেজুরিতে আমাদের গ্রামেই একটি স্বাস্থ্য কেন্দ্র আছে যাতে ছোটোখাটো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে সেখানে গেলেই সমাধান হয়ে যায় সাবসেন্টার বলা হয় যাকে সেখানে পায়খানা জ্বর ঠান্ডা লাগা ভ্যাকসিন পোলিও এগুলো ওখানেই হয়ে যায় এছাড়া একটু দূরে গিয়ে হসপিটাল আছে সেখানে কোনো রকম অসুবিদা হয় না হসপিটালের সুবিধা খুবই ভালো তবে আমাদের এই খেজুরি থেকে হসপিটাল একটু দূরে তাই সবাই এই চিকিৎসা কেন্দ্রের সামনে স্বাস্থ্যসেবা কেন্দ্রে থেকে অল্প ওষুধ নিয়ে এসে যদি সেরে যায় ভালো নাহলে ওই হসপিটালে যেতে হয় তাই হসপিটাল যেতে একটু অসুবিদা হয় নার্সিংহোম আছে কাছাকাছি তবুও হসপিটালে যাতে ওষুধের ববস্থা ভালো হ আছে বলে সেই জন্য সবাই সেখানে যায়